আমার প্রিয় একটি সখ হচ্ছে বাগান করা বাগান করতে আমি খুব ভালোবাসি সেই বাগানে আমি অনেকরকম গাছ লাগাই তার সাথে সাথে গাছ লাগানোর সাথে সাথে পরিচর্যাও করি যেমন একটি ছোট বীজ গাছ লাগিয়ে সেটাকে ঠিকমতো মাটি দিতে হবে সার দিতে হবে উপযুক্ত জল দিতে হবে গাছটাকে বড়ো করতে হবে সাথে সাথে গাছটি বাড়ার সাথে সাথে ফুল দেবে ফল দেবে সেই ফল আমরা নিয়ে খাই কিন্তু সাথে সাথে অনেক সময় দেখা যায় পোকামাকড়ের প্রাদুর্ভাব যার সুবাদে গাছটির ফলন ঠিকমতো হয় না গাছটিতে অনেকরকম রোগ পোকামাকড় হওয়ার সুবাদে গাছটির ফলন না হওয়ার সুবাদে গাছটি মারা যেতে পারে তখন আমি বিভিন্ন রকম নার্সারি যেখানে গাছ আনি সেখানকার সঙ্গে যোগাযোগ করি তারা বিভিন্ন রকম উপদেশ দেন এইভাবে এইভাবে করুন দিলে ঠিক থাকবে গাছটি এইভাবে আমি আমার বাগানে পরিচর্যা